আমি আঁকার সময় আর্ট পেপার তুলি রঙ পেন্সিল এই সব ব্যবহার করতে পছন্দ করি আর আমার প্রিয় ব্র্যান্ড হচ্ছে ফেবার ক্যাসেল ক্যামেল মডেল বুক ডিপো মডেল বুক ডিপো থেকে কিনি পেপার সাপ্লাই সেখান থেকে কিনি আর একটু তো খরচ হবেই যে কোনো আর্ট করতে গেলে বা কিছু করতে গেলে একটু তো খরচা হবেই